দেখুন সদ্যজাত বা নবজাত শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম যেহেতু তারা সদ্য আমাদের পৃথিবীতে এসেছে বা আমাদের পৃথিবীর আলো দেখেছে তারা একেবারেই ছোট তাদের বয়স খুব কম সেহেতু তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তো খুব কমই হবে এবারে তাদেরকে আপনাকে খুব চোখে চোখে রাখতে হবে একটা বাচ্চাকে তার নিয়মিত চেক আপে যেতে হবে ডাক্তার যেরকম অনুযায়ী ডেট দেবেন সেই অনুযায়ী তাকে প্রতিনিয়ত চেক আপ করাতে হবে তাকে খুব সাবধানে যত্নে রাখতে হবে সে যেহেতু একটা ছোট শিশু এবারে আপনি তাকে তার খাবার জিনিসে তো নজর দিতে হবে আপনাকে চব্বিশ ঘন্টা তাকে একদম চোখের মধ্যে রাখতে হবে যাতে না সে ভুল কোনও কাজ করে ফেলতে পারে বা সে যাতে একটু চোখের আড়াল হলে বাচ্চা তো তাকে তো চোখের মধ্যে রাখতেই হবে এবারে আপনি একটা ছোট সদ্যজাত বাচ্চার ক্ষেত্রে আপনি হচ্ছে তার হচ্ছে জামাকাপড় যেহেতু যদি নতুন কিনে আনেন যেহেতু সদ্যজাত বাচ্চা আপনি তো নতুন জামাকাপড়ই কিনবেন তো তার জন্য নতুন জামাকাপড় দোকান থেকে কিনে এনে আগে সেই জামাকাপড়গুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর বাচ্চাকে পরাবেন এবারে তার খাবারের জিনিস প্রত্যেকটা জিনিস আগে ধুয়ে পরিষ্কার করে তারপরে তাকে ইউজ করাবেন বা সদ্যজাত বাচ্চা যেহেতু তার মানে অক্সিজেন লেভেলও খুব কম এবারে তাকে সেরকম ভাবেই গাইড করতে হবে একটা বাচ্চা যেহেতু অনেকটাই ছোট তো সেই জন্য বাচ্চাকে খুব চোখে চোখে রাখতে হবে এবার তার প্রতিটা গতিবিধির উপর লক্ষ্য রাখতে হবে সে কীভাবে শিখছে কেমনভাবে শিখছে এবার আপনি যেমনভাবে তার সাথে ব্যবহার করবেন সে সেমন তেমন ভাবেই শিখবে সে কিন্তু ছোট থেকে বড় হবে পুরোপুরি তার মায়ের উপর ভিত্তি করে তার মাকে সে অনুকরণ করে বা অনুসরণ করে সে বড় হবে এবার তার মায়ের আচার আচরণ যেমন হবে সে সেরকম ভাবেই শিখবে তার মা তাকে যেরকম ভাবে গাইড করবে বা যেমন ভাবে শেখাবে যেমন ভাবে শিক্ষা দেবে সে কিন্তু সেরকম ভাবেই বড় বেড়ে উঠবে এবারে তার মা যদি কোনও কারণে কোনও একটা ভুল কথা বলে ফেলে বা কোনও ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে সে যখন বড় হতে থাকবে ছোট থেকেই সদ্যজাত শিশু তো একটা টাইম বড় হয় সে আস্তে আস্তে বেড়ে উঠবে যখন তার বাড়ির লোকের কথাবার্তা এই সমস্ত কিছু শুনতে শুনতে সে বড় হবে